বর্তমান পরিস্থিতিতে টাকা তোলা বা জমা দেওয়া এখন কোনও ব্যাপার নয় এখন বর্তমান পরিস্থিতিতে টাকা তোলা সহজেই যায় আমরা ব্যাঙ্ক বা ব্যাঙ্কের ছোটখাটো যে শাখাগুলি রয়েছে সেখান থেকে টাকা সহজেই তুলতে পারি তাছাড়া বর্তমানে দেখা যায় জিপে বা ফোনপে আরও ইত্যাদির মাধ্যমে আমরা টাকাগুলি তুলে থাকি একটি অল্পবয়স্ক ছেলের কাছে টাকা তোলার পদ্ধতি বর্ণনা করাটা খুবই সোজা আমরা সাধারণত এভাবে বর্ণনা করে থাকি যে অনলাইনে ফোনের মাধ্যমে টাকা তোলা বা জমা দেওয়ার থেকে খুবই সেফ হবে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা কেননা ব্যাঙ্ক একটি সরকারি সংস্থা ফোনে হ্যাক হয়ে যাওয়ার চান্স রয়েছে অনেকটাই কিন্তু ব্যাঙ্কের ক্ষেত্রে সেটা হয় না তাই আমরা ছোট অল্পবয়স্ক ছেলেদের কাছ ছেলেদেরকে এটাই বর্ণনা করে থাকি যেন তারা ব্যাঙ্কের মধ্যেই টাকা লেনদেন করে থাকে এবং এটি তাদের অবশ্যই জানা দরকার কেননা তারাই আমাদের ভবিষ্যৎ তারাই ভবিষ্যতে অর্থনীতিটাকে চালিয়ে রাখবে তারা অর্থনীতিটা বজায় রাখবে আমাদের দেশের সেই জন্যই আমরা এইভাবে বর্ণনা করে থাকি একটি অল্পবয়স্ক ছেলের কাছে যা তাদেরকে জানা খুবই দরকার